আমি চব্বিশ তারিখ সকাল দশটার সময় বাস স্ট্যান্ড থেকে মাসির বাড়ির দিকে যাব সেই জন্য একটি ক্যাব বুক করেছিলাম সেই জন্য ক্যাবদাদাকে অনেক ধন্যবাদ আমার পিক আপের স্থান হল ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড এবং যাব আমি মাসির বাড়ি